বাজারে রেডিমেডে জামা কাপড় থেকে হাতে তৈরি পোশাক আলাদা কারণ হাতে তৈরি পোশাক খুব সুন্দর ভাবে তৈরি করা হয় এবং সেটি বিভিন্ন মাপেরও তৈরি করা হয় এবং ফিটিংসও খুব সুন্দরও হয় এবং সবাই নিয়ে বিভিন্ন নিজের মতামতেও জামা কাপড় তৈরি করেন কিন্তু বাজারে হলে সেটি খুব ভালো হয় না এবং সেলাইটাও খুব একটা ভালো হয় না ফিটিংসও খুব ভালো হয় না এবং সেটি পরতেও খুব অসুবিধাও হয়